আমি তো দমে কিনেছিলাম ব্র্যান্ডেড কাপড় বড় বড় শপিং মলে কিন্তু একদিনে পয়সা কম ছিল দেড়শো টাকা তো দশ থেকে বারো গিয়েছি ফুটপাথের দোকানে ঘুরতে তো একটা দেখছি দারুণ চমক চমক প্যান্ট একটা কার্গো প্যান্ট ছিল নিয়ে নিলাম দেড়শো টাকা নিল কম দামে হয়ে গেল গরমকালে পরার জন্য এবারে দেখছি ওটা দুদিন পরতে প্যান্টটা ফড়ড় করে ছিঁড়ে গেল নীচটা পকেট গেল ফাঁড়য় পয়সা রেখেছিলাম পয়সা পড়ে গেল কোয়ালিটিটা এত বাজে ছিল না আর ওর দোকান যাচ্ছি না কিনতে আর আমার বন্ধুদেরকেও মানা করি দেব ওর দোকান যাবি না কিনতে কোয়ালিটি বহুত ফালতু ছিল বরং ওই দেড়শো টাকা দেড় দিনও টিকবেক নাই ওই হল দেড়দিনও টিকল নাই আমার প্যান্টটা ছিঁড়ে গেল প্যান্টটার কোয়ালিটিটা বহুত ফালতু ছিল